আমার সংগ্রহর জিনিস হলো তার মধ্যে অনেক জিনিসই রয়েছে যেমন স্ট্যাম্প আগেকার দিনের ইতিহাসকে খুঁজে পাওয়া যায় এই স্ট্যাম্পের মাধ্যমে আগেকার স্ট্যামের মূল্য আর এখনকার স্ট্যামের মূল্য অনেক তফাৎ রয়েছে কারণ আগেকার রাজাদের স্ট্যাম্প ছিলো এবং ইংরেজদের স্ট্যাম্প তার মূল্য অনেক আকাশ ছোঁয়া কিন্তু এখনকার স্ট্যামের মূল্য অতোটা নেই এই এবং এছাড়াও মুদ্রার ক্ষেত্রেও তাই ঠিক এমনটাই এবং বিভিন্ন শিলা রাজা মহাদেশ শিল রাহা রাজা মহারাজাদের শিলার আর গুলির মূল্য ও আকাশ ছোঁয়া বলতে গেলে কারণ সে শিলাগুলি ছিলো খুবই দামি এবং মুদ্রা বলতে গেলে আগেকার মুদ্রা ছিলো সোনা ও রুপা দিয়ে তৈরি এখনকার মুদ্রা অতোটা তাই মূল্য নেই